মুভি বলতে আমি তো বাইরে গিয়ে কখনও মুভি ওরকম অনেক টাইম নিয়ে দেখা হয়নি তো আধুনিক বলতে মানুষ এখন ফোনেই বেশিরভাগ অনলাইনেই নিজের নিজের নিজের পছন্দের মুভিগুলো দেখে ফেলছে